রান্নার দিক থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কী খাবার বানাতে পারি বা কী খাবার বানাতে পারি না তো বলতে গেলে আমি সব খাবারই বানাতে পারি যেমন উত্তর ভারতের বলতে গেলে ধোকা ধোকলা এবং ফাফড়া এবং এরকম নানান রকমের যে নতুন নতুন ডিশ আছে যেমন বিরিয়ানি নামকরা বিরিয়ানি হয় সেই বিরিয়ানি বানাতে পারি এবং দক্ষিণ ভারতের দিক থেকে যদি দেখা হয় তাহলে দক্ষিণ ভারতের দিকেও ইডলি ধোসা সাম্বার বড়া এবং আরও আরও অনেক রকমের যে যে খাবারের ডিশেজ এবং আইটেম হয় সে সবগুলোই বানাতে পারি কিন্তু আমি যদি আরও নানান রকম কিছু আইটেম থাকে যেগুলো আমার জানা নেই যেগুলো আমি কখনও নামই শুনিনি সেগুলো অভিয়াসলি আমি রান্না করতে চাই অতি অবশ্যই আমি রান্না করতে চাই এবং সেগুলো বানিয়ে আমি সবাইকে খাওয়াতে চাই শুধু তাই নয় আমি যে রান্নাঘরের মধ্যে সেই আমার হাতের মধ্যে যেই রান্না করার যে ইচ্ছেটা আছে সেই রান্নার যে ইচ্ছেটা এবং যে স্বাদটা আমি বাঙালির রূপে উত্তর ভারতের খাবার এবং বাঙালির রূপে দক্ষিণ ভারতের খাবার সবাইকে বানিয়ে খাওয়াতে চাই